পশ্চিমবঙ্গের স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে নিজেদের দ্রব্যকে প্রচার করে থাকে সেগুলির মধ্যে অন্যতম মাধ্যমগুলি হল এক হচ্ছে সংবাদপত্রের মাধ্যমে এই সংবাদপত্র আমরা ছাপিয়ে নিয়ে নানান জনগণের কাছে আমাদের যে দ্রব্য আছে তার প্রচার করে থাকি সংবাদপত্র ছাড়াও আমরা দোকানের মধ্যে বিভিন্ন রকমের ছাড় উপহার এবং এই সবের ব্যবস্থা করে দিয়ে এবং নানান ক্রেতাকে দোকানের প্রতি আকর্ষণ করে থাকি এই আকর্ষণের ফলে নানান ক্রেতা আমাদের দোকানে আসে এবং নানান রকমের দ্রব্য নিয়ে বাড়ি ফেরে এই দ্রব্য কেনার পর যে ক্রেতাদের যে ছাড় পেল তারা সেই ছাড়ের কথা নিজেদের পরিচিত লোকেদের কাছে জানায় এবং এইভাবে আমাদের যে দ্রব্য আছে সেটিরও প্রচার হয়ে থাকে এবং ক্রেতারও লাভ হয়ে থাকে এইভাবে ক্রেতার লাভকে লক্ষ্য করে নিয়ে আমরা নিজেদের লাভকেও লক্ষ্য করে থাকি এই ক্রেতার লাভের সাথে সাথেও আমাদের যে উৎপন্ন দ্রব্যগুলি রয়েছে তারও লাভ আমরা দেখে থাকি এবং বিজ্ঞাপন আরও বিভিন্ন মাধ্যমে যেমন কি এখন হচ্ছে অনলাইন অনলাইনের মাধ্যমেও আমরা আমাদের যে ব্যবসার জিনিসগুলি আছে দ্রব্যগুলি আছে ওগুলোকেও প্রচার করে থাকি এইভাবে আমাদের যে ব্যবসা আছে তার উন্নতি আমরা করে থাকি এবং রইল বাজারের কথা বাজারের প্রতিযোগিতা মূলত দুই প্রকারের হয়ে থাকে এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং দুই হচ্ছে একচেটিয়া বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখে থাকি যে একটি বাজারে নানান ক্রেতা এবং নানান বিক্রেতা রয়ে থাকে এই বিক্রেতারা নিজেদের দাম কমিয়ে ক্রেতাকে নিজেদের দ্রব্যের প্রতি আকর্ষণ করে এবং ক্রেতার যেখানে দামের প্রতি সঠিক ধারণা রয়েছে সে দেখে যে তার লাভ কোথায় সেই ভেবে নিয়ে সে নিজের অভাবকে লক্ষ্য করে সেই দ্রব্যকে কিনে থাকে এইভাবে ক্রেতা নিজের লাভের উপর ভিত্তি করে দ্রব্য কেনে এবং বিক্রেতাকে কখনো কখনো অভাবের সম্মুখীন হতে হয় কারণ সব সময় ক্রেতা তার কাছে আসে না কারণ বাজারে আরও অনেক বিক্রেতা রয়েছে তাই কখনো কখনো বিক্রেতার লাভ হয় না এবং ক্রেতার লাভ হয় এইভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার কখনো লাভ বা ক্রেতার কখনো লোকসানও হতে পারে আবার বিক্রেতার লাভও হতে পারে লোকসানও হতে পারে যদি বিক্রেতা আলাদা কোনো পদ্ধতির উপযোগ করে নিয়ে এগিয়ে নিয়ে যায় তবে এছাড়াও একচেটিয়া বাজার এখানে বিক্রেতা একটি এবং ক্রেতা অসংখ্য ক্রেতা নিজের অভাব অনুযায়ী সেই বিক্রেতার কাছ থেকে জিনিস কিনতে যায় কারণ সেখানে আলাদা কোনো বিক্রেতা নেই তাই সে অন্য কোনো বিক্রেতার কাছে যেতে পারবে না তাই তাকে তার কাছ থেকেই নিতে হবে যদি তার অভাব আরও অনেক দরকারিও হয়ে থাকে তাহলে সে বিক্রেতার কাছ থেকে ওই দ্রব্যটি কিনে থাকে কিন্তু অভাব যদি সেরকম হয়ে না থাকে তাহলে সে ওই দ্রব্যটি সেখান থেকে কেনে না আলাদা দোকান বা আলাদা অন্য জায়গার জন্য অপেক্ষা করে থাকে বা ভবিষ্যতের উপর ধারণাও করে নিয়ে যে ভবিষ্যতে এর দাম কমবে ওর উপর ধারণা করে নিয়ে বসে থাকে যেটি পরবর্তী সময়ে অভাব দেখা যায় তাহলে সেই ক্রেতা সেই বিক্রেতার কাছ থেকে জিনিস কিনবে এভাবে এই একচেটিয়া বাজারে বিক্রেতার সব সময়ই লাভ দেখা যায় কারণ সেখানে আর কোনো বিক্রেতা লক্ষ্য করা যায় না কিন্তু ক্রেতার কখনো লাভ বা লোকসান দেখা যায় কারণ সে ভবিষ্যতের উপর ধারণা করে থাকে এবং নানান আরও অন্যান্য বিষয়ের উপর ধারণা করে বসে থাকে এবং ক্রেতার আয়ও হয়ে থাকে সীমাবদ্ধ তাই সে কিছু করতেও পারবে না কারণ অভাব থাকলেও যদি আয় সীমাবদ্ধ থাকে তাও কিছু করা যায় না কারণ মানুষের যে অভাব আছে তা অফুরন্ত এইভাবে আমাদের যে বাজারে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়